পুরুলিয়ার কিছু সাধারণ সামাজিক বা সাংস্কৃতিক রীতি নীতির কথা বলতে গেলে আমাদের বছরের শুরুতেই লক্ষ্য করি ভাদু পরব টুসু পরব সেখানে ও আগের দিন পৌষ পার্বণে পিঠে তৈরি করা হয় পরের দিন সকলে স্নান করে টুসু বিসর্জন করতে যায় সেখানে অনেক বড়ো মেলা বসে সবাই মেলা দেখে খাওয়া দাওয়া করে আনন্দ করে তারপর আসে বসন্ত উৎসব সে বসন্ত উৎসবও আবার এখানে পালন করা হয় সকলে নতুন শাড়ি পরে লাল হলুদ শাড়ি পরে সবাই বেরোয় একসাথে ঘুরতে সেখানে সবাই রঙ খেলে খুব সুন্দর সুন্দর রঙ পুরুলিয়ায় পাওয়া যায় সেই রঙ দিয়ে সবাই আনন্দ করে তারপর সেই রঙের ফুরোতে না ফুরোতেই আসে পয়লা বৈশাখ আমাদের নতুন বছর সেই নতুন বছরেও সকলে খুব আনন্দ করে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নতুন কাপড় না পরলে সেদিনের দিন শুরু হয় না আমাদের তাই সবাই ঘুম থেকে উঠে স্নান করেই আগে নতুন কাপড় পরে বাইরে বেরোয় সন্ধেবেলায় অনুষ্ঠানও হয় ছোটো ছোটো বাচ্চা মেয়ে ছেলমেয়েরা গান বাজনা করে নাচ করে ছবি আঁকে কবিতা পাঠ করে সেগুলো শুনে আমরা খুব আনন্দবোধ করি এছাড়াও অনেক রকম রীতি নীতি পালন করা হয় পুরুলিয়ায় দুর্গা পূজা কালী পূজা এই সব কথা তো সকলেই জানে কালী পূজাতে পরের দিন ভাই ফোঁটার কথা ভুললে চলে না তখনো ছোট্টো ছোট্টো বোনেরা সকালবেলা স্নান করে খালি পেটে বসে থাকে তাদের ভাইদের ভাইফোঁটা দেওয়ার জন্য সেই জিনিসগুলি খুবই আনন্দদায়ক আর দেখেও খুবই ভালো লাগে এছাড়াও পুরুলিয়াতে নানা রকম সম্প্রদায়ের মানুষ বাস করে আদিবাসী মানুষ তাদের নিজেদের পুজো তারা খুব ভালোভাবে আনন্দ করে আমরাও মাঝে মাঝে সেগুলিতে যোগদান করি আর তাছাড়াও আরও অনেক সম্প্রদায় পুরুলিয়াতে আছে যা যারা বাঙালি নয় যারা বাংলা ভাষায় কথা বলে না অন্য ভাষাভাষী তাদেরও আমরা একা ছাড়ি না তাদের সাথেও আমরা সমানভাবে তাদের পছন্দের জিনিসগুলি করি তাদের ইচ্ছে মতো আমরাও কাজ করি আমাদের উৎসবে যখন তারা বাঁধা দেয় না আনন্দ করে তেমনই আমরাও তাদের উৎসবে বাঁধা দিই না আমরাও আনন্দ করি তাদের সাথে মিলে মিশে তাদের উৎসবকে আরো সুন্দর করে তুলি আর আমাদের উৎসবও তারা আরো বেশি সুন্দর করে তোলে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের খুবই আনন্দ লাগে এই সব উৎসব পালন করতে এখানে আমাদের যা যা জিনিসের প্রয়োজন হয় উৎসবে ব্যবহার করতে সব জিনিসে আমরা নিজেদের হাতে তৈরি করি রঙ রঙ বলতে পলাশ ফুল দিয়েই আমরা রঙ তৈরি করি সেই রঙেই হয় সব থেকে ভালো এছাড়াও অনেক রকমের জিনিস তৈরি করা হয় বাঁশ দিয়ে বাঁশের কঞ্চি দিয়ে অনেক রকমের ঘর সাজানোর জিনিস তৈরি করা হয় যখনি এই উৎসবগুলি হয় তখনি এই জিনিসগুলি বিক্রি করে অনেক মানুষের দিন তো চলে তারা সেই জিনিস বিক্রি করেই খাবার খায় তাদের তাদের অনেক বেশি কষ্ট হয় ভালো কিন্তু জিনিসগুলি এতো সুন্দর সুন্দর দেখতে হয় যে সেই জিনিসগুলি অমূল্য যতো দামই দেওয়া যায় সেই জিনিসগুলির আর কোনো আলাদা জিনিস হয় না সেগুলি খুবই ভালো দারুণ লাগে সব কিছু দেখতে কাঠের মধ্যে খোদাই করে সবার নাম লিখে দেওয়া হয় অনেক রকমের চরিত্র আঁকা হয় কাটের কাঠের ওপরে সেই কাঠও সবাই কিনে নিয়ে যায় ঘর সাজায় আমাদের পুরুলিয়ায় বন সম্পদের তো অভাব নেই তাই কাঠেরও অভাব নেই কাঠের চিত্রেরও অভাব নেই সব মিলিয়ে আমাদের পুরুলিয়ার এই রীতি নীতিগুলি খুব মান্যতার আছে সবাই খুবই মেনে চলে আর সবাই একে অপরের সাথে খুব আনন্দভাবে থাকে